মানব জীবনে খেলার গুরুত্ব খুবই প্রয়োজনীয় নিয়মিত খেলাধূলা করলে শরীর চাঙ্গা ও সতেজ থাকে খেলাধূলা করলে মানসিক চিন্তা দূর হয় এবং শরীর রোগমুক্ত থাকে যেমন ফুটবল খেললে পায়ের পেশি সুগঠিত হয় তেমনি সাঁতার কাটলে শরীরের অতিরিক্ত চর্বি জমে না এবং দাবা খেললে মানসিক বুদ্ধির বিকাশ ঘটে